পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় নিদর্শনগুলি হল মন্দির হিসেবে আমরা যেগুলো বলতে পারি সেগুলি হল কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির এবং আমরা যেগুলো চার্চের কথা উল্লেখ করতে পারি সেটা হল ব্যান্ডেল চার্চ এবং যদি আমরা মসজিদের কথা বলি তাহলে সেটা নাখোদা মসজিদ হবে